আমরা ছোটোবেলায় স্কুলে যেতাম পড়তাম ম ইতিহাস বই পড়তাম ম্যাডামরা পড়াতো স্যারেরা পড়াতো ইতিহাস বইয়ের কতো রাজাদের গল্প করতো কতো মেয়েদের নারীদের গল্প করতো কতো সম্রাটদের গল্প করতো এখন তো তখন শুনেছি ক স্কুলে যেতাম তখন শুনেছি এখন ঘর সংসার হয়ে গেছে বা বাচ্চা হয়ে গেছে এখন তো আর সেই সব গল্পে শুনি নে বা অতোটা খেয়ালও নেই অনেক অনেক গল্প সব মনে নেই এখন শ্বশুর বাড়িতে আছি স্বামী সংসার করছি ঘরদোরও ঘর স্বামীর ঘর হয়ে গেছে তো আর অতোটা গ ইতিহাস বইও আর পড়তে পারি না আগে পড়তাম এখন আর পড়তে পারি না খুব কম পড়ি যতোটা পারি ততটা তখন পড়ি মনে আসলে পড়ি নাতো পড়ি না এখন সব সংসার হয়ে গেছে তো ওই জন্য করে পড়তে পারি না তবে তখনই স্যার ম্যাডাম অনেক কোনো নারীদের সম্রাটদের রাজাদের সঙ্গে গল্প করতো তখন শুনতাম তবে সব থেকে সম্রাটের সম্রাট শাহাজানের গল্পটা ভালো লাগতো এবং ভালো লেগেছে তবে সেই কতো রাজার গল্প কতো নারীদের গল্প করেছে সেসব কিছু মনে নেই ঠিক তবে সম্রাটের গল রা সম্রাট শাহাজানের গল্প মনে আছে কি তবে সম্রাট শাহাজান স্ত্রীর জন্য তাজমহল তৈরি করেছিলো এখন দিল্লিতে আচে একন এখনদার এখনকার স্বামীরা এস স্ত্রীদের তেমন ভালোবাসেও না ভালো দেখেও না তবে সম্রাট শাহাজান যখন স্তিরির ভালোবেসেছে এটাই বলছি যে এখন বাসা উচিত